আমি একটা রেস্তোরাঁ থেকে একটা খাবারের অর্ডার দিয়েছিলাম সেইটা আমার বাড়িতে খাবারটা পৌঁছানোর পরে আমি বাদ দিয়ে প্যাকেটটা খুলে যখন দেখছি যে খাবারটা হালকা হালকা নষ্ট হয়ে হতে চলেছে হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে বাড়িতে বলছে এটা কন কই কী কীরকম রেস্তোরাঁ থেকে নিয়েছিস এটা ফেরত দিয়ে আয় এটা খুব ভালো না খেলে শরীর খারাপ করবে এইসব জিনিস একটু দেখে শুনে অর্ডার দিবি ভালো রেস্তোরাঁ থেকে তুল তোলার চেষ্টা করবি আমি ওই খাবারটি এখন ব্যাক দিতে চাই এইটা নিয়মাবলি কী আছে একটুকু জানাতে পারলে খুবই ভালো হতো কেননা যেহেতু এটি খাবারটি খাবার উপযুক্ত নয় তাহলে ওটা বললে খুবই ভালো হতো আমি চেষ্টা করতাম যদি ওটা ফেরত দিয়ে কিছু আমার ইয়াটাকো ইয়া অন্য খাবার পাওয়া যায় কিংবা এটার জন্য কোনও কিছু আরও ও করা যায় যদি দিশেহারা ভবিষ্যতে এরকম অর্ডার আর না দিতে পারে সেই জন্য আর কি আমি বলছিলাম কিছু আমি খুবই অসন্তুষ্ট হয়েছি এই যেমন এইরকম খাবার যেমন আর কেউ পায় টাকা দিয়ে যথেষ্ট টাকা দিচ্ছি টাকা দিয়ে ভালো খাবার পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি বলছি আর কিছু একটা ইয়া দরকার আছে কেননা তাছাড়া এভাবে তো খাবার খাওয়া যায় না আমি বারে বারে বারে বারে বলছি হুম এ খুব বার্গার পিৎজা এইসব খাওয়ার অর্ডার দেওয়ার পরেও যদি সে খাব খাবার যদি নষ্ট হয়ে যায় বাড়িতে আনার পর প্যাকেট খোলার পরে দেখি যদি সে নষ্ট খাবার ডেলিভারি করছে তাহলে কি এগুলো কি আর খাবার উপযুক্ত হয় সেই জন্যে আমি বারে বারে বলছি যেমন এইটা আমার মানে ফেরতের ব্যবস্থা ইসে হয় সেই ব্যবস্থাই আমি করতে চাই ফেরত যিসে করা হয় সে ব্যবস্থাই আমি করতে চাই